আমার প্রিয় ঋতুটি হলো বসন্তকাল কারণ আমি বসন্তকালটা এই কারণেই ভালো লাগে এখানে না শীত না গরম কিন্তু খুব সুন্দর আবহাওয়া থাকে ওই জন্য বসন্তকালটা এছাড়া বসন্তকালে যে অনুষ্ঠানগুলি হয় সেইগুলি আমার খুব ভালো লাগে এই জন্য বসন্তকালে নানারকম এবং প্রাকৃতিক পরিবেশ যেটা হয় সেটাও খুব ভালো নানা রকম ফুল ফল শীতটা সেই সবে শেষ শেষ হয় এবং গরমটা সেই সবে শুরু শুরু হয় সেই জন্য তখন শীতের যে প্রভাবটা ফেলে রাখে মানে শীতে যেই ফুল ফলগুলো হয় সেগুলো বেশ দেখতে সুন্দর লাগে তখন হালকা হালকা আবহাওয়াতে খুব ভালো লাগে ওই যেমন অতিরিক্ত শীতে যেমন গাজন নষ্ট হয়ে যায় সেরকমই আর কি এটাও হচ্চে এরকম যে একটু বসন্তকালটা একটু ওই রকমই হয় যেহেতু গরমটা খুব কম থাকে এবং শীতটাও খুব কম থাকে খুব যে কনকনে শীত থাকে সেরকমও নয় খুব যে খুব গরম থাকে সেরকমও নয় তো এই জন্যই শীতকালের পরে যখন বসন্তকালটি এসে আমার সেই বসন্তকালটি খুব ভালো লাগে